হ্যাঁ বোবো আমি স্যার বলছি

বলছি আপনাকে কল করার কারণটা হচ্ছে আমাদের তো সামনেই তো সরস্বতী পুজো আর বছরে তো একবারই তো সরস্বতী পুজো বিদ্যার দেবী হ্যাঁ উদযাপন করা হয় আর এই সরস্বতী পুজোটা এখনো তো ছেলে মেয়েদেরই পুজো হ্যাঁ আর এই ছেলে মেয়েদের পুজো যেহেতু পুজো ছেলে মেয়েদের সেই জন্য কালকে তো সরস্বতী পুজোটা রয়েছে আর সেই জন্যই আমরা বলছি সমস্ত গার্ডিয়ানকে আমরা বলছি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের একটু নতুন পোশাক পরিয়ে নিয়ে আসবেন আর এখানেই ওরা আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা কথা বলি ম্যাম সরস্বতী পুজোতে অঞ্জলি হলো অঞ্জলির পরে প্রসাদ বিতরণ প্রসাদ বিতরণ হয়েই আমাদের দুটো থেকে আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হচ্ছে দুটো থেকে প্রথমে হ্যাঁ হ্যাঁ বাবৃতি থাকবে আবৃতি থাকবে হ্যাঁ বাচ্চাদের তো আর সেই জন্য স্বরচিত কবিতা বা রবীন্দ্র কবিতা বা নজরুল কবিতা থাকবে

এসে আপনারা কিন্তু আমাদের শিক্ষক মহাশয়রা আছেন তার আছে আমরা কিন্তু নামটা আপনারা ছেলেকে নিয়ে যাবেন গিয়ে নামের ওর নামের এগেন্সটে ও কীটা করতে চাইছে সেই সেটা অনুষ্ঠানটা লিখে দেবেন তাহলে কী হবে আমরা সেই মতোই আমরা কিন্তু নাম ডাকবো ডেকে ডাকলে আপনারা ছেলেকে সাজিয়ে তাকে সাজিয়ে রাখবেন সুন্দর মেকআপ একটু করে দেবেন আর ওরা সুন্দরভাবে কিছু উপস্থাপিত করতে পারবে ভালোই লাগবে দেখুন করে হ্যাঁ হ্যাঁ এক একটা কবিতা একটা ভালো তো হ্যাঁ একটা কবিতা ভালো করে মুখস্ত করে রাখুক হয় রবীন্দ্র নয় নজরুল বুঝতে পেরেছেন এই বাচ্চাদের মধ্যে ছোট্ট কবিতা আট দশটা লাইন কবিতা করবেন আর নাচ রবীন্দ্র নৃত্য হ্যাঁ বা ছড়ার মতন যে নৃত্যগুলো রয়েছে এই নৃত্যগুলোকে নাচের জন্য কিন্তু আমরা কিন্তু আর স্কুল থেকে ড্রেসটা আর প্রোভাইড দিচ্ছি না আমরা সেই জন্য আপনারা একটা কাজ করবেন বাড়ি থেকে হ্যাঁ বাড়ি থেকে নিয়ে নিতে হবে সুন্দর কাজ এবং নিজে রঙ টঙ করে নিয়ে আসবেন এখানে বসে থেকে রঙটা শুধু রঙ নিতে হয় তো ভালো লাগবে তো একটু হুম হুম